খেলাধুলায় জিত আমি সেরকমভাবে কখনোই দেখি না অংশগ্রহণ করাটাই হচ্ছে একটা মানুষের কাছে জিত আর খেলাধুলা বলতে ক্রিকেট ফুটবল এগুলো ছাড়াও আমাদের জীবনটাই আমার মনে হয় খেলা এখানে প্রত্যেক দিন আমরা হারি এবং জিতি কোনো কাজে যখন আমরা হেরে যাই যখন মনে হয় আমরা আমাদের এই কাজটা করার পর অপমান হলাম অপমানিত বোধ করলাম যখন তখনই এটার ধরুন আমি যদি খেলার মতোন করে নিয়ে নিই যে হ্যাঁ এই খেলাটায় আমি হেরেছি আজকে অপমানিত বোধ হলো এটার জন্যে আমার তাহলে আমি এটাকে চ্যালেঞ্জভাবে নিই আমার জীবনে এবং যেহেতু আমি চ্যালেঞ্জভাবে নিই পরবর্তী ক্ষেত্রে আমাকে ওই জায়গাটাতে কেউ কোনো দিন কথা শোনাতে পারে না এবং এমনভাবে কাজটা করি যাতে কেউ কথা শোনাতে না পারে এটাই আমার জেদ এইভাবেই খেলাধুলার হার জিত থাকে জীবনে যেমন হার জিত রয়েছে খেলাধুলাতে হার জিত রয়েছে যেমন জীবনেও হার জিত রয়েছে এটাই আমি বলতে চাইছি যে যখন আমরা হারবো হারার থেকেই আমরা জেতার ইচ্ছেটা আসে জেতার ইচ্ছা তখনই আসে যখন আমরা হারি